দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নির্দিষ্ট কোনো স্থানীয় মিডিয়া বা সংবাদপত্র নেই তবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেসব বাংলা সংবাদপত্র রয়েছে তার মধ্যে বর্তমান কলম পত্রিকা এবেলা এই সমস্ত পত্রিকার বিভিন্ন জেলা ভিত্তিক নিউজ খবর আলাদা করে সেই সব জায়গাতে পাওয়া যায় এই নিউজ পেপারগুলি তাদের স্থানীয় বা এলাকাভিত্তিক যে প্রয়োজনীয়তা সে সমস্ত খবর প্রোভাইড জোগান খবরের জোগান দেয় এবং যার জন্য সেই সমস্ত স্থানীয় মানুষজন এই সব খবর থেকে নিজেদের প্রয়োজনীয় চাহিদা মেটান তাছাড়া বর্তমানে অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজ এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জেলাভিত্তিক খবর পাওয়া যায় আর আমার এলাকাতে যদি কোনো মিডিয়ার মনোযোগ প্রয়োজনই সেদিক থেকে বিশেষ করে বলতে গেলে আমি বলব যে রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে বিভিন্ন রকম ভোটের পরে পঞ্চায়েত ভোট কিংবা লোকসভা ভোট এই সব ভোটের পরে যেসব রাজনৈতিক অস্থিরতা হয় এবং সেটা প্রয়োজনীয় থেকে অতিরিক্তই হয় তো মিডিয়ার সেদিকে একটু মনোযোগ দেওয়া প্রয়োজন তাহলে আমাদের এখানকার পরিস্থিতি কিছুটা সাবলীল হবে